সুইগি থেকে বলছেন আপনার পরশু দিন একটি ছোটো অনুষ্ঠান আছে আমার বাড়িতে আমি জানতে চাই যে এই অনুষ্ঠানের বিভিন্ন অর্ডারের ওপরে আপনাদের কাছে কোনো ছাড়ের কুপন আছে কিনা আমি প্রায় কুড়ি জনের খাবার বন্দোবস্ত করেছি আমি জানতে চাই কোনো প্রোমো কোড বা কোনো ডিসকাউন্ট কুপন কি দেওয়া হবে আমাকে